আমার পছন্দের খাবার বলতে মাংস আমি মাংসটা খেতে খুব পছন্দ করি কেন আমি নিরামিষ খাবারটা অতটা পছন্দ করি না নিরামিষ খাবার আমার মুখে যেন মনে হয় স্বাদ লাগে না বিস্বাদ লাগছে সেই কারণে মাংসের একটা স্বাদ মাংস বলতে চিকেন বা মুরগির মাংস এই মুরগির মাংসের স্বাদ খুব সুন্দর আমাকে ছাগলের মাংস অতটা ভালো লাগে না কেননা ছাগল মাংসটা খেলে যেন আমাকে গন্ধ লাগে গা বমি বমি লাগে আমি সেই কারণে মাংস খেয়ে উটতে পারি না কিন্তু মুরগি মাংসটা যতটাই আমাকে দিক না কেন আমি ততটাই খুব পছন্দের সঙ্গে তৃপ্তির সঙ্গে খাবো কেননা এই মাংসের যে মশলার তার যে জুস সেই জুসটার স্বাদ আমাখে খুব ভালো লাগে আকর্ষিত করে আর মাংস দেখলেই মনে হয় এক ছুটে চলে যাই সেই কারনে আমার মনে হয় আমার মাংসটাই বেশি পছন্দের সেই কারণেই আমি বলবো আমার যদি পছন্দের খাবার বলা হয় মাংস আমি মাংসের যে কোনো রেসিপি দিলে আমি সেই রেসিপিটাই আমাকে খুব ভালো লাগে মাংস দিয়ে যা কিছু তৈরি করে দেয়া হোক না কেন আমি সেটাই খুব তৃপ্তি করে খাই আর পছন্দও করি সেই কারণেই মাংসটা আমার কাছে খুব পছন্দের